হ্যাঁ আমি আপনার দোকান থেকে ইটালিয়ান পাস্তা চাউমিন এবং ইত্যাদি অর্ডার করেছিলাম এই সব তালিকা থেকে আমার প্রিয় প্রিয় খাবার হচ্ছে চাইনিজ নুডুল আমি এই খাবারগুলি আমার প্রিয় রেস্তোরাঁ অপর্ণা ফুড সেন্টার থেকে অর্ডার করতে চাই যেটি আমার ঝাড়গ্রাম এলাকার বাসস্ট্যান্ডের আশেপাশে রয়েছে এই খাবারগুলি আমার অর্ডার করে দিন